চারু ও কারুশিল্প উৎপাদনের পরিবেশকে স্থিতি রাখার জন্য আমার এলাকার চারু ও কারুশিল্প বিভাগ আমার এলাকার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্তা করেছে এখানে প্রশিক্ষণ নিয়ে আমরা বিভিন্ন রকম পরিবেশ বান্দব জিনিস দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি করতে পারি বিভিন্ন জিনিস তৈরি করতে পারি যেগুলো আমরা বাজারজাত করে কিছু আয় করতে পারি এই আয় করার জন জন্য উপ মানে এ করা সাহায্য করা আয়ে সাহায্য করার জন্য এই বিভাগ বিভিন্ন মেলা বা বিভিন্ন বাজারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমাদের ছোটো খাটো মেলা বা বড়ো আমাদের হস্তশিল্প মেলা বিভিন্ন মেলার মাধ্যমে আমরা আমাদের জিনিসগুলো ব্য বিক্রয় বাজারজাত করতে সাহায্য পাই